জিন্সের প্যান্ট খুব সুবিধা যেমন আছে তো অসুবিধাও কিছু আছে জিন্সের প্যান্ট পরে অনেক ওকেশানে যাওয়া যায় এবং জিন্সের প্যান্ট পরি ঠিকই কিন্তু ময়লা হওয়ার পর জিন্সের প্যান্ট কাচতে খুব অসুবিধাও হয় জিন্সের প্যান্ট অল্প রোদে শুকায় না এবং অনেকটা রোদ চায় তবে জিন্সের প্যান্ট শুকাবে আর আর সমস্যা বলতে জিন্সের প্যান্ট পরে বাইক চালানো গাড়ি চালানো খুব সমস্যা হয় এবং বেশিক্ষণ পরে থাকাও যায় না জিন্সের প্যান্ট আর আরও সমস্যা হচ্ছে যেমন কাচাকুচির ক্ষেত্রে জিন্সের প্যান্ট কাচতে গেলে বাড়িতে সমস্যা হয় কাচতে প্রবলেম হয় কাচতে পারে না ঠিকঠাক খুব প্রবলেম আর জিন্সের প্যান্ট মানে কেচে যে তাড়াতাড়ি শুকাবে তাড়াতাড়ি শুকায়ও না অনেকটা টাইম নেয় জিন্সের প্যান্ট সুবিধা হচ্ছে কি পরে অনেক জায়গায় যাওয়া যেতে পারে টিউশান অফিস কাজে সমস্ত জায়গাতে পরে যাওয়া যায় কিন্তু অসুবিধাও হচ্ছে মানে কেচে শুকাবে না তাড়াতাড়ি দেরি হয় এটাই আর বাড়ির বাড়ির মারাও একটু বকে যে ভারি ভারি প্যান্ট নেওয়ার কি দরকার আছে এতো সমস্যা হালকা ধরণের কিছু জিন্সের প্যান্ট সৌন্দর্যটাই আলাদা জিন্সের প্যান্ট পরতে খুবই ভালো লাগে তাই জিন্সের প্যান্ট নেওয়া হয় কাচতে কষ্ট হলেও জিন্সের প্যান্ট ভালো অসুবিধে তো সমস্ত জিনিসেই থাকবে কিন্তু সমস্যা থাকলেও কি আমরা কি সেই জিনিসটাকে অ্যাভয়েড করবো অ্যাভয়েড করলে হবে না সেটাকে মানিয়ে নিয়েই পরতে হবে